মূলত কোভিডের পর থেকেই আমাদের এখানে অনলাইন স্কুলিং বা কোচিং এগুলো শুরু হয়েছে এটা আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই বিশালভাবে প্রভাব পড়েছে এবং এটা প্রভাব যেটা পড়েছে সেটা বাজেভাবে প্রভাব পড়েছে ভালো এইটা আমার মতামত অনুযায়ী নয় কারণ প্রত্যেক শিশু এখন খুব ইন্টারনেট আর অনলাইন এইসবের ওপরে ভরসা রাখতে শুরু করেছে এবং সেই জন্য মুখোমুখি যে পড়াশুনার ব্যাপারটা সেটাই একেবারে উঠে যাচ্ছে এ এইটা আমার একেবারেই পছন্দ নয় হয়তো এটা হতে পারে যে অনলাইন ব্যবস্থার জন্য দেশ বিদেশ এবং অন্যান্য সব জায়গার আমরা ক্লাস করতে পারি বাচ্চারা ক্লাস করতে পারে তারা বাড়ির থেকেই করতে পারছে বাইরে যেতে হচ্ছে না কিন্তু তাছাড়াও এটাও আমাদের ভেবে দেখতে হবে সেখানে মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খারাপ হচ্ছে সম্পর্ক খারাপ হচ্চে শিশুরা শিশুদের সাথে মিশতে পাচ্ছে না যদি একটা ঘরের থেকে অনলাইনে ক্লাস হয় তাহলে একটা শিশুর যে অন্য শিশুর সাথে মেশার ক্ষমতা এবং মেশার ক্ষমতা ছোটোবেলার থেকেই তৈরি হয় শিশু অবস্থাতেই যদি এরা তৈরি না হয় তা অনলাইন ব্যবস্থা এসে নিয়ে সেটাতে খুব ঘাটতি দেখা দিচ্ছে